হ্যাঁ আমি মনে করি তরুণরা খেলাধুলা অংশগ্রহণের জন্য যথেষ্ট উৎসাহিত হয় আর তারা এই খেলাধুলোর মাধ্যমে অনেক সুযোগ সুবিধাও পায় তরুণরা তো পড়াশুনা পড়াশুনা ছাড়া আর অন্য কোনো তেমন কিছু করে না তবে পড়াশুনার সাথে সাথে তারা এই খেলাধুলোটাও চালিয়ে যায় এই খেলাধুলো করতে তরুণরা খুবই আনন্দিত হয় এই খেলাধুলো যেমন ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলার মধ্যে যেমন দশ বারোজন মিলে একটা টিম তৈরি করে অন্য দলের সাতে খেলে এবং যারা যেই টিম জিতবে সেই টিম অন্য কোনো রাজ্যে খেলার সুযোগ পায় এই এইগুলোর মাধ্যমে না তরুণরা অনেকটাই উৎসাহিত আনন্দ উপভোগ করে খেলা খেলাধুলোর কথা আর নতুন করে কী বা বলবো খেলাধুলো তো প্রতিটা তরুণ তরুণীরকে আনন্দিত দেয় এই খেলাধুলোগুলো তরুণ তরুণীনা আরো অনেক রকমের খেলাধুলো আছে যেগুলো খেলে তরুণরা আরো অনেক উপভোগ করে আর এর থেকে অনেকটা সুযোগ সুবিদাও পায় যেমন জিতলে অন্য কোনো যারা জিতবে বা ফাস্ট সেকেন্ড থার্ড হবে তারা আবার অন্য রাজ্যের খেলার সুযোগ তাদের হয় খেলা খেলাধুলো এমনিতেও খেলাধুলো করলেও শরীরের পক্ষে অনেকটা সতেজ থাকে শরীর শরীরের পক্ষে খেলাধুলো করলে অনেকটা সতেজ থাকে আর বলার কিছু নেই তো খেলাধুলো প্রতিটা তরুণ প্রতিটা ছেলে মেয়েই যেন পড়াশোনার সাতে সাতে এই খেলাধুলোটা চালিয়ে যেতে পারে